আমাদের এই স্বাস্থ্যসেবা সামাজিক বিভিন্ন অবলম্বনে এবং মর্যাদার দিক থেকে আমাদের এই নদিয়া জেলার জনগোষ্ঠীর সামনে অনেক রকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় বিভিন্ন বয়স্ক মানুষেরা প্রতিনিয়ত অনেক রকম সমস্যার মুখোমুখি হচ্ছে প্রতিনিয়ত তাই আমরা মনে করি যে এই সব সমস্যা থেকে ওই সব বয়স্ক জনগোষ্ঠীকে বের করে আনতে হবে এবং তাদের যে সব সুযোগ সুবিধাগুলো রয়েছে সে সব সুযোগ সুবিধাগুলোকে কাজে লাগাতে হবে যেমন সুযোগ সুবিধাগুলি যেমন হলো বার্ধক্য সময়ের বিভিন্ন ভাতা বা অবসর সময়ে তাদের যত্ন নিতে হবে তাই আমাদের উচিত যে প্রতিনিয়ত বয়স্ক জনগোষ্ঠীরা যে পরিবারের দিক থেকে যে বঞ্চনা সহ্য করছে সেই বঞ্চনার থেকে তাদেরকে বিভিন্নভাবে তাদের সাহায্য করতে হবে তাই আমাদের এই এলাকার উচিত বিভিন্ন স্বাস্থ্যসেবা থেকে বিভিন্ন জায়গা থেকে তাদের সাহায্য করা তাই আমাদের উচিত তাদের ভালোভাবে যত্ন নেওয়া তাদের অবসর সময়কে কাজে লাগিয়ে তাদেরকে এমন কিছু জিনিস তাদের কাজ দেওয়া যাতে তারা অবসর জীবনটা যাপন করতে পারে এবং তাদের যত্ন ভালোভাবে নিতে হবে যাতে তাদের যত্ন ভালোভাবে নিলে তারা ভালোভাবে সুস্থ থাকবে এবং তাদের মন ভালো থাকবে এবং বার্ধক্য সময়ে তাদেরকে বিভিন্ন ভাতা চালু করতে হবে তাদেরকে টাকা পয়সার ভাতা চালু করতে হবে যাতে তারা বিভিন্ন টাকা পয়সা পেয়ে সেখান থেকে তারা তাদের রুজি রোজগার বা তারা তাদের জীবন অতিবাহিত করতে পারে এছাড়া তাদেরকে বিভিন্ন আমাদের এই এলাকার যে হাসপাতাল রয়েছে জেরিয়াট্রিক যত্ন ভাবে সুবিধার অনুপস্থিতের মতো তাদের স্বাস্থ্যের সমস্যাগুলো রয়েছে সে সমস্যাগুলো তাদের দূর করতে হবে এবং তাদের যে বধিরতা রয়েছে এবং অন্ধত্বটাও রয়েছে সেই সব জিনিসগুলোকেও তাদেরকে ঠিক করতে হবে তাই আমাদের উচিত আমাদের এলাকার সমস্ত বয়স্কদের এলাকার হাসপাতালে এনে তাদের সমস্ত স্বাস্থ্যের সমস্যা দূর করতে এই ভাবেই তাদের সমস্ত সমস্যার চ্যালেঞ্জগুলি থেকে তাদেরকে সুস্থ করা যাবে